হ্যাঁ কী ব্যাপার আপনার বাচ্চা স্কুলে আসছে না কেন বলছি তুমি সুরাইয়া বলছ বলছি তুমি সুরাইয়া বলছ ওহো আমি ভেবেছি ওর মা বলছ আচ্ছা ঠিক আছে স্কুল আসছ না কেন আচ্ছা ঠিক আছে আমরা দেখছি কোনো রকম ব্যবস্থা করে পোলটাকে ঠিক করা হয় ঠিক করা যায় কি না দেখ ঠিক আছে আমরা দেখি শিক্ষক হ্যাঁ কোনো রকম ফান্ডের থেকে টাকা নিয়ে আপনাদের ওটা ব্যবস্থা করার জন্য দেখছি বাচ্চাটার শরীর ভালো আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবধানে থাকবে

ঠিক আছে ঠিক আছে সাবধানে থাকবেন রাখছি